আমি একটা বড়ো মাছ পেয়েছিলাম যেমন আমাদের পুকুর ছেঁচেছিল তখন তা মাছ পেয়েছিলাম বড়ো বড়ো মাছ পেয়েছিলাম মাছগুলো খাইনি বলে রেখে বড়ো হয়েছিলো আমাদের ওখানে বর্ষা হলেও অনেক মছ পাওয়া যায় যেমন ল্যাটা মাছ কই মাছ মাগুর মাছ শোল মাছ জিওল মাছ পুঁটি মাছ খর খুলা মাছ অনেক রকম মাছ পাওয়া যায় এই মাছগুলি খেতে খুব ভালো হয় এই মাছগুলো খেলে গায়ে রক্ত হয় এই মাছগুলা বাজারে একটু দাম চড়া যেমন জিওল মাছ দাম বেশি ল্যাটা মাছ দাম বেশি কই মাছ দাম বেশি শোল মাছ দাম বেশি মাগুর মাছটাতে আরও দাম বেশি মাগুর মাছের দাম এত কেন বেশি মা মাগুর মাছের গায়ে রক্ত বেশি হয় বাড়ি বাড়ি আমাদের পুকুরে মা পুকুর ছেঁচেছিল তখন বড়ো বড়ো পোনা মাছ পেয়েছিলাম এই মাছগুলো আসলে তো আমাদের পুকুরে হয় না এই মাছগুলো ছোটো ছোটো ছাড়তে হয় কিনে এই মাছগুলো বড়ো হলে খেতে খুব ভালো হয় আর মাছগুলো আর বেশ বড়ো বড়োও হয় ওই মাছগুলো খাবার আমাদের খাাবার দিতে হয় মাছগুলো খাবার খেয়ে খেয়ে আস্তে আস্তে বড়ো হয় আবার পুকুর ছেঁচলে আবার পুকুরে আর একটা ধরনের মাছ পাওয়া যায় সেই মাছটা আরও সুন্দর লাগে আমরা পাঁকাল মাছ বলি যাকে তোড়া মাছ বাংলায় বলা হয় ওই মাছটা আবার খেতে খুব সুন্দর হয় আবার মাটি খুঁড়লে মাটির ছোটো ছোটো খাত করে থাকে বা সেইগুলো মাটিগুলো খুঁড়লে তোড়া মাছও পাওয়া যায় তোড়া মাছ বলছি ইয়ে ওটা হচ্ছে কুইচা মাছ পাওয়া যায় ওটা খেতে আরও সুন্দর তো ওটা প্রধানত আমাদের এখানে এখন আর পাওয়া যায় কম আবার আমাদের এখানে ঘেরি হয় সেই ঘেরিতে আবার মাছ হয় তারা বাগদা ছাড়ে সেই মাছগুলো ঘেরিতে বড়ো জায়গায় বড়ো হয় খুব কম দিনে ছোটো ছোটো থেকে বড়ো হয়ে যায় সেগুলো বিক্রিও হয় সেগুলো খেতে আরও সুন্দর ওগুলো দাম বেশি আমাদের এখানে আরও অনেক রকম মাছ পাওয়া যায় বড়ো বড়ো কই মাছ যেগুলো আমরা প্রধানত ছোটো ছোটোগুলো খাই বড়ো বড়োগুলো বিক্রি করে দেয় ওগুলো বাজারে বিক্রি হয় ওগুলো আমরা খাই না কারণ আমাদের টাকার দরকার আমাদের এখানে আরও নদীতে অনেক রকম মাছ হয় নদীতে মাছ হয় যেমন চিংড়ি মাছ বাগদা মাছ পারশে মাছ ট্যাংরা মাছ নদীর ট্যাংরা মাছ ভেটকি মাছ নদীতে না তেলাপিয়া তেলাপিয়া ঘিরে হয় নদীর তেলাপিয়া হয় না তেলাপিয়া তেলাপিয়া খেতেও খুব সুন্দর তেলাপিয়া তিন প্রকার আছে তেলাপিয়া বড়ো বড়ো হয় তিন প্রকার তেলাপিয়া আছে লাইলনটিকা আছে আবার মনোপিয়া বলে একটা মাছ আছেে এগুলো এক কেজি করে হয় বড়ো বড়ো এক কেজি দেড় কেজি করে হয় ওগুলোও খেতে খুব সুন্দর লাগে নদীর মাছ সুন্দর বলতে নদীর মাছ ভেটকি মাছ বড়ো মাছ সেগুলো হোটেলে বিক্রি হয় আমাদের এখানে তো নদীর ভেটকি মাছ আমাদের এখানে খেতে পাই না আমরা তো মাছগুলো খুব দাম হয় ভেটকি মাছ আমাদের এখানে ছোটো ছোটোগুলো বিক্রি হয় কই মাছ ভেটকি মাছ হাটি বাগদা চিংড়ি এগুলো খুব দাম তো একবার নদীতে গিয়েছিলাম আমি আর আমার একটা বন্ধু ওখানে জাল টেনেছিলাম জাল টেনে অনেক চিংড়ি মাছ পেয়েছিলাম চিংড়ি মাছ পেয়ে সেগুলো আমরা ভাগ করে নিয়েছিলাম খেয়েছিলাম খুব সুস্বাদু একবার বাগদা আমাদের এখানে বন্যায় ভেসে গিয়েছিলো আবার বাড়ি দূর দূর কোনো বাড়ি নেই দূরে দূরে এক বাড়ি ওই সময় আমাদের এখানে অনেক ধরনের মাছ হয়েছিলো যেমন বাগদা মাছ আমাদের বাড়ির ধারে বাড়ির পাশে খাবল মারলে বাগদা মাছ চিংড়ি মাছ এগুলো খেয়েছিলাম আবার বন্যার পরে আমাদের মাটিতে এ সে যে জমিতে যেখানে আমরা চাষ করি সেখানে গুলে মাছে খাত করেছিলো গুলে মাছগুলো খুব সুন্দর খেতে মাছ খাওয়ার সময় সব থেকে ভালো মাছ খাওয়াটাই ভালো অনেক রকমের মছ আছে আরও সেগুলো আমরা খেতে পারি না সেগুলো সমুদ্রে হয় বড়ো বড়ো মাছ বড়ো পেশ পারশে মাছ আমাদের এখানে আসে না বড়ো পারশে মাছ সমুদ্রে থাকে বড়ো আমাদের এখানে অনেক বড়ো বড়ো মাছ সেগুলোর নামগুলোও আমি মনে হয় জানি না ঠিকঠাক একবার আমি যে ঘুরতে গিয়েছিলাম সেখানে অনেক বড়ো বড়ো মাছ মেরেছিলাম ওখানে মেরেছিলাম একটা একটা তেলাপিয়া বড়ো বড়ো তেলাপিয়া সে মনে হচ্ছে কাতলা মাছ পড়েছে বড় মাছ ওই মাছ ধরেছিলাম এক বস্তা এক বস্তা তারপরেই আমরা আরেকদিন ঘুরতে গিয়ে মাছ মেরেছিলাম পাথরের নিচে পাথরের নিচে জল ছেঁচেছে জল ছিলো পাথরে নিচে অল্প সেই জলটা ছেঁচে পাথরের উপর তুলে দিয়েছি তুলে দিয়ে পাথর তুলে দেখি এক বস্তা জিওল মাছ জিওল মাছ খুঁড়তে গিয়ে আমরা তো কাঁটা খেয়ে সব জ্ঞানহারা সেই জিওল মাছ নিয়ে ওখান থেকে তুলে তুলে নিয়ে আসলাম ঘরে সেই মাছ কাটলাম কেটে এই মাছ খেতে গেলে গরম করে মাছর জল গরম করতে হয় জিওল মাছটা খেতে গেলে ছোটো ছোটো মাছ সেই জিওল মাছটা খেয়েছিলাম আরও খাওয়ার পরে একদিন আবার আমি আর আমার দাদা গিয়েছিলাম আর একদিন মাছ মারতে ওখানে সে একটা মাছ আছে কুঁচে মাছের মতো আমাদের এখানে হয় একটা মাছ ওখানে টাইপের মাছ মাটি ফুঁড়ে আসে সেই মাছ ধরেছিলো দাদা পা দিয়ে চেপে আরও খেয়েছিলাম সেই মাছ খুব সুন্দর করে অনেক বড়ো মাছ তো অনেক জায়গায় দিয়েছিলাম তারপরে আর একদিন খেয়েছিলাম বড়ো সমুদ্রে কালবউশ মাছ কালবউশ মাছ সমুদ্রের সেই মাছ খেতে আরও সুন্দর বড়ো বড়ো মাছ সেই মাছের ওয়েট হয় ষোলো কজি সতেরো কেজি সেই মাছ সেই মাছ খেয়েছিলাম আরও আরও ওখানে একদিন মাছ এসেছিলো একটা মাছ দু কেজি তিন কেজি মাছ এসেছিলো একটা একটা শুধু পারশে মাছ সেই মাছ আরও কিনেছিলাম সেই মাছও খেলাম একদিন আরও আমি আরও মাছ এনে রেখেছি সেই মাছ কুকুর নিয়ে পালিয়েছে মাছ খুব সুন্দর সমুদ্রের মাছ সব থেকে ভালো মাছ হচ্ছে আমাদের মিষ্টি জলের মাছ সেগুলো খাওয়া আরও খুব ভালো শরীরের পক্ষে মাগুর মাছটা তো আরো করেই ভালো জিওল মাছটা তো একদম পুরো উপকারী খাওয়ার পক্ষে জিওল মাছ খেলে গায়ে রক্ত তো হয় মাগুর মাছ খেলে গায়ে রক্ত তো হয় সব থেকে ভালো মাছ পাওয়া যায় আমাদের এখন নদীতে এখন পাওয়া যায় এখন যেটা এই সময়টা চলছে সেটা পাওয়া যায় আমাদের নদীতে সব থেকে ভালো মাছ সেগুলো খাওয়া এখন যাদের নদীর ধারে বাড়ি নেই তাদের পক্ষে একটু কষ্ট তারা নদীর ধারে আছে সেই সব মাছ খাওয়া তাদের পক্ষে একটু সহজ কারণ নদীর থেকে তারাই মেরে খেতে পারে দূরের লোক তো মেরে খেতে পারে না কিনতে পারবে যেমন পাওয়া যায় চিংড়ি মাছ সব থেকে সুন্দর নদীর থেকে মারার জন্য চিংড়ি মাছ এখন কচু শাক দিয়ে খেলে তার মজা আলাদা আরও পাওয়া যায় শোল মাছ শোল মাছ খাবার মজা আলাদা সেটা হচ্ছে আমাদের মিষ্টি জলে হয় নোনা জলে হয় না আমি আরও আমি একদিন নদীতে গিয়েছিলাম সেখানে গিয়ে একটা মাছ পেয়েছিলাম সাতাশ কেজি সেই মাছটা আমাদের বন্ধু বান্ধব সবাই ভাগ করে নিয়েছিলো সেই মাছটা খাওয়ার মজাই আলাদা কিন্তু আমি এই মাছটা ধরার আশা কোনো দিনই করিনি এই মাছটা পেয়েছি শেয়ার করলাম তাই